আমাদের বাড়ির কাছে রামকেলি বলে একটি জায়গা সেটির পাশে গৌড় আছে রামকেলি সেখানে শ্রী চৈতন্যদেব এসেছিলেন বলে ওনার পা পদচিহ্ন আছে সেখানে প্রতি বছর গ্রীষ্মকালে মেলা হয় এবং প্রচুর লোকের সমাগম হয় বৈষ্ণবরা এই মেলায় আসেন এবং তিন দিন ধরে এই মেলা চলে